পুরুলিয়াতে যেসব মানুষেরা বসবাস করে তাদের সুগার প্রেশার হাড়ের রোগ মানসিক অসুস্থতা জলের থেকে বিভিন্ন রোগ যেমন ডায়রিয়া টাইফয়েড জন্ডিস এছাড়াও হার্টের রোগ ইত্যাদি রোগের সম্মুখীন হয় হয়তো তাদের ছেলেমেয়েরা কাজের সুত্রে বাইরে থাকে তার থেকে তাদের মধ্যে একটা ডিপ্রেশনের সৃষ্টি হয় এছাড়া বয়স্ক রুগীদের যে সমস্ত সমস্যা যেমন হাঁটুর সমস্যা কোমরের সমস্যা ইত্যাদি রয়েছে এই সমস্যাগুলি নিবারণ করার জন্য পুরুলিয়ার দেবেন মাহাতো সদর হাসপাতাল রয়েছে সেখানে সরকরি সমস্ত রকম সুবিধা পাওয়া যায় সব বিভাগের শাখা আলাদা আলাদা রয়েছে অন্যান্য রুমে অন্যান্য চিকিৎসার ব্যবস্থা রয়েছে ডাক্তারদের যেভাবে সময়মতো পাওয়া যায় এছাড়াও পুরুলিয়াতে হাতাড়া মাল্টিস্পেশালিটি হসপিটাল তৈরি হয়েছে সেখানে আপাতত কিছুগুলি বিভাগ নিয়ে গিয়ে সুন্দরভাবে সাধারণ মানুষের চিকিৎসাকার্য চলছে